বিয়ে আমাদের এই অঞ্চলের বলা যায় সমস্ত ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিয়েতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয় এবং বিয়েতে বহু ধরনের বহু ধরনের লৌকিক এবং বিভিন্ন ধরনের আচরণমূলক বিভিন্ন ধরনের প্র্যাকটিস বা আচার করা হয় যেগুলো সত্যিই খুবই উপভোগ্য এগুলোর মধ্যে সব থেকে যে বিষয়টা মানুষকে টানে সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে নাচের আসর গানের আসর

মানুষকে বিয়েটাকে আরো বেশি চমৎকার একটা অনুষ্ঠানে পরিণত করে বিয়েতে নাচে সঙ্গীতের সঙ্গে নাচাটাও একটা কিন্তু ভীষণ আরে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভীষণ উপভোগ্য একটা অনুষ্ঠান অবশ্যই বিয়েতে বহু ভালো নাচ বা বহু ভালো গানের সঙ্গে নাচা হয় যেমন ভাংরা গান বিভিন্ন ধরনের ভাংরা গান আছে বিভিন্ন ধরনের সিনেমার গান সেগুলো কিন্তু বাজানো হয় এবং তার সঙ্গে নাচা হয় এছাড়া ডান্ডিয়ার মতো অনুষ্ঠান কিন্তু অবশ্যই আছে যেগুলো কিন্তু বিয়েতে বিয়ের আসরে বাজানো হয় এবং মানুষ সবাই তা পরিবার পরিজন ছেলে বা মেয়ের পরিবারের পরিবার পরিজন সবাই মিলে এক ফ্লোরে সবাই কিন্তু বিষয়টা ভীষণ উপভোগ করেন সঙ্গে তো খাওয়া দাওয়া থাকেই এই অনুষ্ঠানগুলির জন্য কিন্তু বিয়ে একটা শুধুমাত্র দুজন মানুষের মিলনের পর্ব হিসেবে থাকে না একটা সমগ্র ও সমাজের সমগ্র একটা কমিউনিটি রাখলে কিন্তু আনন্দের বিষয় হিসেবে পরিচালিত হয়